আমি আমার প্রিয় গোকুল রেস্তোরাঁর থেকে আমার পছন্দের বাটার নান মশলা ধোসা ভেজ মাঞ্চুরিয়ান পুনরায় অর্ডার করতে চাই উপরোক্ত খাবারগুলি কি আজ সন্ধ্যে সাতটার মধ্যে পাওয়া যাবে সে ব্যাপারে রেস্তোরাঁর মালিকের কাছে জানতে চাই